আমাদের গ্রামে জলের বিভিন্ন উৎস হলো সজলধারা কুয়ো পুকুর সাবমার্শাল নলকূপ আর হচ্ছে সজলধারা এখন রাজ্য সরকার থেকে প্রত্যেক বাড়িতে বাড়িতে করে দিয়েছে তাই জলের কোনো অসুবিধা নেই সারা বছর এর থেকে জল পাওয়া যায় আর সাবমার্শাল কারো কারো বাড়িতে আছে যারা নিজস্ব টাকা দিয়ে করেছে আর কুয়ো আমাদের এখানে বা আছে অনেক যার থেকে কোনো যখন নলকূপ মা বা সজলধারার কোনো কারণে পাইপ ফেটে যায় বা কিছু হয় জল আসে না তখন কুয়োর জল আমরা ব্যবহার করি আর ব্যবহার করি না হলে সজলধারার জল সব সময় পাওয়া যায় আর এগুলোর থেকে জল আমরা সারাবছর ব্যবহার করি আর এটাই হচ্ছে জলের উৎস কুয়ো সাবমার্শাল আর পুকুর নলকূপ এটা জলের উৎস এখানকার